আমার বাড়ির সামনে একটি লাইব্রেরি রয়েছে যেখানে আমি প্রত্যেকদিন বিকেলবেলা যাই আমার সেখানে অনেক বন্ধুবান্ধবও রয়েছে যাদের সাথে আমি বসে নানা রকমের বই পড়ি এবং এছাড়াও বই পড়ে থাকি এছাড়াও আমি আমার বাড়িতে একটি ছোটো লাইব্রেরি তৈরি করেছি যেখানে বিভিন্ন ধরনের উপন্যাস ছোটোখাটো গল্পের বই ছোটোখাটো রহস্যের বই গোয়েন্দা বিভাগের বই ইত্যাদি বই রয়েছে আমি লাইব্রেরি করানোতে খুব ভালোবাসি আমি ভবিষ্যতে অনেক বড় লাইব্রেরি বানানোর স্বপ্ন দেখি আমি আমি চাই আর কি বড় লাইব্রেরি বানাতে যেখানে অনেক বাচ্চারা ভালো ভালো অনেক সেখানে সুন্দর সুন্দর বই থাকবে বাচ্চাদের বই বড়দের বই সকলে সেই বইগুলি পড়বে এবং খুবই বইগুলো পড়ে অনেক শিক্ষা পাবে এটাই আমার ভবিষ্যতের স্বপ্ন আমি এভাবেই একটা সুন্দর লাইব্রেরি বানিয়ে একটা সুন্দর এ লাইব্রেরি বানানোর পরিকল্পনা আমার রয়েছে এই পরিকল্পনা আমি সাফল্যমণ্ডিত করতে চাই